পশ্চিমবঙ্গের সংবাদের মাধ্যমে ব্যবসা অর্থনীতি সম্পর্কের বিষয়গুলো তুলে ধরে তুলে ধরে অবশ্যই ধরে আপনি যখন দেখবেন কোনো ব্যবসায়িকদের কত কী আর কি রেট চলছে কত কী আর কি দাম দিয়ে কেনা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে সেই সব অর্থনীতিগুলি আপনি দেখবেন সংবাদের মাধ্যমে আপনারা অনায়াসে খোঁজ পেয়ে যাবেন আপনি দেখবেন বাজারে সাপোজ যদি মনে করেন আলু তিরিশ টাকা চলছে আপ সেখানে আপনি চল্লিশ টাকা নেন তাহলে আপনি আর কি আর কি আপনার কোনো ভুল ব্যবসা করছেন আপনি তো এটা আর কি খবরে বা মিডিয়ার চ্যানেলে তুলে ধরা হয় যে আপনি তো এরকম আপনি করতে পারেন না কারণ বাজারে যেটা সবারই রেট চলছে আপনাকে সেটাই আর কি নিতে হবে তা মোটামুটি আর কি এভাবে অর্থ সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরা হয়